আমাদের এলাকায় পরিবহনের জন্য অনেক কিছু উন্নতি করা প্রয়োজন আমাদের এখানে শুধু আমরা ছোটো অটোই পাই এছাড়া মাঝে সাজে হয়তো টোটো পা পেয়ে থাকি সেটা পরিমাণ মতো কম এর জন্য আমাদের মনে হয় বাস বা কিছু ম্যাজিক গাড়ি অন্যান্য উন্নত ধরনের কিছু যদি ব্যবস্থা করা হয় তাতে আমাদের অসুবিধাটা কিছুটা মিটে মানে ঘাটতিটা মিটতে পারে মিটে যেতে পারবে এমন কোনো তেমন কিছু জায়গা আছে যেমন কলকাতা ওখানে অফিস টাইমে খুব জ্যাম হয় ভিড় ট্রেনে তো ওঠাই যায় না বাস ট্রামের সিগনালে দাঁড়িয়ে থাকে অফিস কাচারিতে আমাদের খুব দেরি হয়ে থাকে এর জন্য আমাদের দেরি হয় আমাদের সমস্যার জন্য কিছু

আমাদের আলাদাভাবে প্রয়োজন হয়